আমার সবচেয়ে বড়ো শক্তি হল আমার হাজবেন্ড যিনি সব বিপদ থেকে এবং সবসময় আমাকে সাহায্য করে থাকে এবং দুর্বলতা হল আমার ছেলে আমার ছেলেকে নিয়ে আমি সবসময় ভয় পাই এবং সবকিছু বিশ্বাস করি যে আমার ছেলে পারবে তো কিন্তু আমার স্বামী সেখানে শক্ত হিসাবে আমার পাশে কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে থাকেন যে হ্যাঁ আমার ছেলে সব পারবে তোমার দুর্বলতার কোনও জায়গা নেই